পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য সেবা বা সামাজিক অবলম্বনের দিকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে বিশেষ করে যারা বয়স্ক লোক আমাদের এইখানে আছেন এই অঞ্চলের তাদের বার্ধক্য জনিত রোগের মধ্যে যেটা আমরা বিশেষভাবে দেখতে পাই সেটা হচ্ছে চোখের নানান ধরনের অসুবিধে সে ছানির প্রবলেমও হতে পারে ছানির যা অসুবিধা হতে পারে বা অন্যান্য নানারকম অসুবিধা আছে বা থাকে কিন্তু সেইগুলিকে যাতে অসুবিধের মধ্যে না পড়তে হয় এই সমস্ত বয়স্ক লোকেদের আমরা এখানে দেখি বিভিন্ন জায়গাতে প্রায়শই বিনা খরচে চক্ষু অপারেশন বা চক্ষু পরীক্ষা শিবির এগুলো হয়ে থাকে ডাক্তারেরা নানারকম পরিষেবা দিয়ে থাকেন এইগুলি আমাদের এই বয়স্ক লোকেদের পক্ষে যথেষ্টই আশাব্যঞ্জক একটি দিক নিঃসন্দেহে আর এছাড়াও যেটা আমরা দেখতে পাই যে তাদের অনেক রকম এই রোগের জন্যে মানসিক দূর্বলতা দেখা যায় বা মানসিক দিক থেকে অনেকে ভেঙ্গে পড়ার যে ব্যাপারটা সেইদিকটাও যাতে না হয় সেই অসুবিধেগুলোর মধ্যে তাদের পড়তে না হয় এইজন্য তাদেরকে নানানভাবে প্রতি সপ্তাহে হোক প্রতি মাসে হোক বা প্রতি দু মাস অন্তর অন্তর কিন্তু এই সমস্ত শিবিরগুলোতে তাদেরকে নিয়ে এসে এই ধরনের পরীক্ষাগুলি করা হয় আর একটা যেটা দিক আমাদের এখানে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে শহরকেন্দ্রিক যে বড় বড় হাসপাতাল বা নাম করা হতে পারে সরকারি অথবা বেসরকারি যে সমস্ত সংস্থাগুলি তাদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন তারা কিন্তু তাদের শাখাগুলি এখন এখানেও পশ্চিম বর্ধমান জেলাতেও খুলছে এতে আরও সুবিধেই হচ্ছে বার্ধক্যজনিত যারা রোগে ভুগছে তাদের তো হচ্ছে বা তাদের এই মানসিক যে দূর্বলতার ব্যাপারটা অনেকটাই এখান থেকে তারা কিন্তু কাটাতে পারছেন এটা সর্বদিক দিয়ে দেখতে গেলে আমাদের পক্ষে একটা খুবই আশাব্যঞ্জক বা আশাপ্রতুল জায়গা